হ্যালো অন্নপূর্ণা রেস্তোরাঁ

আমার কিছু অর্ডার ছিলো খাবারের হ্যাঁ চিলি চিকেন হ্যাঁ ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস দু প্লেট হবে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি চারটে হবে

মাশরুম হবে না না মাশরুম বাটার মাশালাটাই হবে হ্যাঁ আর দুটো নান থাকবে চারটি তন্দুরি রুটি থাকবে পাঁচটা রুমালি রুটি থাকবে আর চিকেন কষা থাকবে

আচ্ছা ঠিক আছে গোবি মাঞ্চুরিয়ান থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওগুলো থাকবে আর আপনার পনিরটা থাকবে পনির হ্যাঁ পনির বাটার মশালাটা থাকবে পনির ড্রাইটা হবে আর হ্যাঁ চিলি চিকেনটা ড্রাই হবে এক প্লেট আর গ্রেভিসহ আর এক প্লেট হবে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে যে কটার সময় দিয়ে যাওয়া হবে ডেলিভার হবে আচ্ছা ঠিক আছে আর খাবারগুলোর মধ্যে যেন মশলা কম থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ঝালের পরিমাণটা যেন কম থাকে হ্যাঁ চিলি চিকেনটাতে ঝাল থাকবে কিন্তু অল্প ঝাল দেবেন হ্যাঁ আর নুনের পরিমাণ লিমিটেড যেন থাকে অল্প নুন নুন কম যদি হয় তাতেও কোনো সমস্যা নেই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর চিকেন কষাটাতে চিকেন কষাটা যেন একটু ড্রাই হয় আচ্ছা আর মিষ্টির পরিমাণ সীমিত রাখবেন যেন বেশি না হয়ে যায় কম হলেও ক্ষতি নেই আচ্ছা ঠিক আছে তাহলে কটার সময় আসবে ঠিক আছে আর বিলটা কতো হচ্ছে

ঠিক আছে বিল তালে ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে আর আপনি তাহলে এই যে মশলা নুন চিনি এগুলোর পরিমাণ এবং হচ্ছে যে খাবারটা যেন খেতে ভালো হয় ঝালটার যেন পরিমাণ হচ্ছে ঠিক ঠাক থাকে অল্প ঝাল দেবেন ঝাল কম হলে ক্ষতি নেই এটার দিকে একটু লক্ষ্য রেখে খাবারটা পার্সেল করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে